আমি পুরুলিয়ার বাসস্ট্যান্ডের থেকে বলছি আমি আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করতে চাই আমার গন্তব্য পুরুলিয়ার বাসস্ট্যান্ড থেকে টামনা আমি আপনাদের কাছে অনুগ্রহ করে জানতে চাইছি আপনি ড্রাইভারের কাছ থেকে জেনে নিন যে আমার পুরুলিয়ার বাসস্ট্যান্ড থেকে টামনা যেতে কত সময় লাগবে